হ্যালো হ্যাঁ ম্যাম সুমন বলছি বলছিলাম ম্যাম আমি এবছর এইচ এস দিয়েছি তো এরপর পরীক্ষা তো ঠিকই হয়েছে বেশ ভালোই হয়েছে বললে ভূগোলটা ভালো হয়েছে সবচেয়ে ভালো ভূগোল হ্যাঁ ম্যাম সেটাই আপনাকে একটু জিজ্ঞাসা করার ছিল যে আমি জেকে কলেজের জন্য ফর্ম ফিলাপ করেছি তো কোন সাবজেক্টটা নিলে ভালো হয় হ্যাঁ ম্যাম তাহলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছে আমি সবগুলোর ফর্ম হ্যাঁ ঠিক আছে বলছিলাম যে মানে কোন সাবজেক্টটা নিয়ে কলেজে কোন সাবজেক্টটা নিলে সবচেয়ে ভালো হতো হ্যাঁ

হ্যাঁ ম্যাম সেতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ ম্যাম ইংলিশটা নিয়েও ভাবছি বাট ভূগোলটা পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে তো তাই আপনাকে আপনার কাছে ডিসিশানটা জানার জন্য একটু কল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ম্যাম বলছিলাম আমার সাবজেক্টটা খুব ভালোও লাগে সেই জন্য ভূগোলটা নিয়ে এগোনোর এগোনোর কথা ভাবছি ঐ মা বলছে পুরোটা তোর উপর ডিপেন্ড করছে কারন পড়াশুনা করবি তুই তোকে চাপ দেবো না কোন ভাবে হ্যাঁ তাহলে তো আরও ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কারন আমার বাড়ি থেকে সেরকম কোন চাপ নেই ম্যাম মা বাবা বলছে যে তোর যেটা ভালো লাগে সেটা নিয়েই পড়তে পারিস কারন পুরোটা পড়াশোনাটা করবি তুই পরে যাতে কোন অসুবিধা না হয় সেরকম ভাবে তুই পড়াশোনাটা কর হ্যাঁ ঠিক আছে ম্যাম হ্যাঁ ম্যাম ঠিক আছে